হ্যাঁ হ্যাঁ বলছি বলুন কারেন্টের ফিউস কোথা থেকে বলছেন ও অলোক হ্যাঁ বলুন এই দুবার লাগিয়েছি দেখুন হ্যাঁ দেখুন আমি তো ভালো কম্পানির মাল লাগিয়ে দিয়েছি আমি তো কালকে সমায় পাবো না যেতে এই দেখুন আমি রাগ না কালকে এমন একটা কা কাল বাদে পোর ঠিক আছে কাল বাদে পরশু দিন যাবো সে ঠিক আছে রাগ দ্বেষ করে লাভ নেই ঠিক